পুরোনো দিনের গান এবং আজকের দিনের আধুনিক গানের মদ্যে বেশ কিছুটা পার্থক্য রয়েছে আগেকারের দিনের গানগুলি বেশ কিছুটা জীবনমুখী এবং আধ্যাত্মিক প্রকৃতির এবং বর্তমান দিনের গানগুলি বেশ কিছুটা চটুল চপল প্রকৃতির এবং এর সাথে রয়েছে মানুষের বিনোদনমূলক এবং এই দু ধরনের গানই আমার পছন্দ রয়েছে এবং এই দুটি গানের বেশ কিছু পার্থক্য রয়েছে আগেকার দিনের গানগুলি চির যুগোপযোগী এবং বর্তমান দিনের গানগুলি বেশ কিছুটা সময়মূলক এবং সময় উপযোগী করে করা হয়েছে এই দুটি গানগুলির মধ্যে বর্তমান যুগেরও যেমন বেশ কিছু গান আমার ভালো লাগে এবং পুরাতন যুগেরও বেশ কিছু গান ভালো লাগে সব যুগেরই ভালো মন্দ রয়েছে তাই বিশেষ করে যুগোপযোগী গান বেশি ভালো লাগে সব যুগেরই